হ্যালো হ্যাঁ দাদা আমি শিবনাথ থেকে আপনার নম্বরটা পেয়েছিলাম হ্যাঁ তা বলছিলাম যে আমার কিছু স্ন্যাক্স লাগতো ওই জন্য

এই আমার এই কিছু দিনের মধ্যেই লাগবে একটা আমাদের এখানে নিয়েছে তো তা আপনার ইয়েটা পেলাম তা আপনাদের ওখানে স্ন্যাক্স কি কি মানে এভেলেবেল আছে ভালো মানে একটু আপনি ভে আপনি ভেজটাও শোনান নন ভেজটাও শোনান দেখি দুটার কী কেমন কী আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কোনো কোনো কোনো স্পেশাল আইটেম আপনার কিছু আছে কোনো অফার সহ কোনো স্পেশাল আইটেম কিছু আপনার আছে কোনো অফার সহ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি আমাকে এই পনেরো তারিখ দিতে পারবেন অর্ডারটা আচ্ছা আমার লাগবে আপনার ধরে নিন এই মাটন বিরিয়ানি লাগবে হ্যাঁ এই আপনার তিরিশ প্লেট সামথিং লাগবে আচ্ছা তাহলে আমি কি পনেরো তারিখ পেয়ে যাবো অর্ডারটা আচ্ছা আচ্ছা দাদা আর আর বলছিলাম দাদা কতো কী মানে পেমেন্টের ব্যাপারটা কতো কী পড়ছে আচ্ছা আচ্ছা দাদা তা আপনি কি ওটা ফয়েলে মানে দিচ্ছেন না কন্টেনারে দিচ্ছেন আপনি ওটা মানে প্যাকেটটা কিসে কচ্ছেন ফয়েলে দিচ্ছেন না কন্টেনারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনাকে আমি ফোনপেতে পেমেন্ট করে দেবো অ্যাডভান্স আচ্ছা ঠিক আছে দাদা তা আমি তাহলে রাখলাম হ্যাঁ তাহলে আমি আপনাকে করে দিচ্ছি আপনি পাঠিয়ে দেন